হ্যাঁ বোনা এবং সেলাই করার সময় আমার অনেক কিছু ভুল হয়েছে অনেক প্রকল্প ভুল হয়েছে এবং আমাকে সেই সমস্যার সম্মুখীনও হতে হয়েছে যেরকম গতকাল যখন আমি একটি সোয়েটার বুনছিলাম তখন আমি সোজা সেলাই বুনতে বুনতে এক লাইন ভুলবশত উলটো সেলাই বুনে ফেলেছিলাম সে উলটো সেলাই বোনার ফলে সোয়েটারটা একটা খুঁত হয়ে গিয়েছিল যেহেতু আমি পুরো সোয়েটারটা সোজা সেলাই দিয়ে বুনছিলাম সেই জন্য সেই সমস্যার সম্মুখীন হওয়া সমস্যাটা কাটানোর জন্য আমাকে পুরো একটা লাইন উলটো সেলাই খুলতে হয়েছে এবং খুলে পুনরায় আমাকে সেই সেলাইটা সোজা সেলাই দিয়ে উলটা বুনতে হয়েছে তার পরে আমি এই প্রক্রিয়াটাকে কন্টিনিউ করেছি তার ফলে আমার সোয়েটারটা খুবই ভালো মতো এবং নিখুঁতভাবে আমি তৈরি করে উঠতে পেরেছি